হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ কবে করছো ওটা আচ্ছা ঠিক আছে হাজার টাকা করে ভাড়া

আচ্ছা ঠিক আছে ওখানে ক দিনের জন্য আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওখানে গিয়ে সব মানে হোটেল ফোটেল বুক করা আছে তাই তো আমরা যাবো শুধু গিয়ে আচ্ছা হুম হুম ও মানে আমরা দুজনই যাবো না একটা গাড়ি করে মানে সবাই মিলে একসাথে যাওয়া হবে আচ্ছা ঠিক আছে আমাদের গ্রামের কি আর কেউ যাবে ও ঠিক আছে হুম তা আমি আর তুমি নাকি মানে পরিবারের লোক নিয়ে যাওয়া যাবে আর কি ও ঠিক আছে তালে তুমি সিট বুক করো আমার জন্য আর আমি দেখি বাড়ির লোকের সাথে কথাবার্তা বলি দেখি তারা যায় কিনা

হ্যাঁ হ্যাঁ সব জিনিসও তবু কী কী ক্যারাম কী নেবো বলো তো আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানে ওই দিন হ্যাঁ ওই দিন বাসে তাই খাবার দেবে না তার পর দিন থেকে দেবে তাই আচ্ছা আচ্ছা কটা কটা থেকে কটার সমায় গাড়ি ছাড়বে ও ঠিক আছে চলো রাখছি তালে তোমাকে আমি সোমবার দিন সকালে ফোন করবো হ্যাঁ ঠিক আছে